আমার এলাকার মানুষ কিছু কুসংস্কার বিশ্বাস করেন যেমন কুসংস্কার ও ভুল বিশ্বাস প্রচলিত আছে এ সময় কিছু খেতে নেই বলা হয় যে সূর্যগ্রহণের সময় এবং চন্দ্রগ্রহণের সময় ন ঘণ্টা এবং বারো ঘণ্টা আগে খাবারগ্রহণ করা বারণ এ সময় তৈরি খাবার খেলে নাকি বিষের প্রভাব পরে এ সময় গর্ভবতী মায়েরা যা করে তা সন্তানের উপর প্রভাব পরবে সূর্যগ্রহণে গর্ভবতীর মায়ের হাত দিয়ে শিশুর গর্ভে নাকি বিকলঙ্গ হয় সূর্যগ্রহণের সময় জন্ম নেওয়া শিশুদের ব্যাপারে দুই ধরণের গল্প শুনতে পাওয়া যায় এক শিশুটি অসুস্থ হবে এবং দুই শিশুটি চালাক হবে প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তানের বিকলাঙ্গ হবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করে তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় এগুলি সবই কুসংস্কার ও ভুল এ সময় কোন নারীকে ঘুম বা পানাহার করা বারণ এগুলি বিশ্বাস করা অনেক সময় পথে নিয়ে যায় তাই এই বিশ্বাসগুলি অবশ্যই বাদ দিতে হবে না হলে গুনহগার হবে এছাড়াও গর্ভবতী নারীর করনীয় বর্জনীয় বিষয় সমাজে বহু কিছু প্রচলিত রয়েছে সেগুলি সবই কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা আল্লা আমাদেরকে ক্ষমা করুন আমিন জাহিরি যুগেও এই ধরনের কিছু কুসংস্কার প্রচলিত ছিল সেকালে মানুষ ও ধারণা ছিল চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হলে অচিরেই দুর্যোগ বা দুর্ভিক্ষ হবে চন্দ্র বা সূর্যগ্রহণ পৃথিবীতে কোন মহাপুরুষের জন্ম বা মৃত্যুর বার্তা বহন করে বলে তারা মনে করতো বিশ্বমানবতার পরম বন্ধু মহান সংস্কারক প্রিয় নবী কিছু মানুষদের কুসংস্কারের সময় মৃত্যু হলে তারা মনে করত যে এ সময়টি খারাপ পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না তাহলে পরীক্ষায় শূন্য পাবে খাওয়ার সময় ঠাকুর প্রণাম করতে হবে দোকানের প্রথম কাস্টোমার ফেরত দিতে নেই নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে বিড়াল মারলে আড়াই কেজি লবন দিতে হবে ওষুধ খাওয়ার সময় ঠাকুরের নাম নিয়ে ওষুধ খেতে হবে জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নেবে রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই চোখে কোন গোটা হলে ছোট বাচ্চাদের দেহ চোখে লাগাতে হবে ভাইবোন মুরগি জবাই করা যাবে না ঘরের মাইল ময়লা পানিতে রাতে বাইরে ফেলা যাবে না ঘর থেকে কোনো উদ্দেশ্যে বেরনোর পর কেউ পিছন থেকে ডাক দিলে যাত্রা নাকি অশুভ হবে ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইদুরের দাঁত গর্তে ফেলতে হবে নইলে দাঁত আর বেরোবে না ইঁদুর ভাই ইঁদুর ভাই তোর দাঁত আমাকে দে আমার দাঁত তুই নে এই বাক্য না বললে ইঁদুর নাকি তাকে দাঁত দেবে না মুরগির মাথা খেলে বাবা মায়ের মৃত্যু দেখা দেখবে না বলা হয় কেউ ঘর থেকে বেরোলে